আমি মনে করি যে তরুণীদের থেকে তরুণদের জীবন সঙ্গিনী পেতে বেশি সমস্যার সম্মুখীন হতে হয় কারণ তরুণীরা অনাসয়ে জীবন সঙ্গীর সাথে হয় গ্রামে না হয় শহরে বসবাস স্থাপন করতে পারে অপরপক্ষে তরুণদের জীবন সঙ্গিনী গ্রামে বসবাস করতে হবে তাই তারা জীবন সঙ্গিনীর থেকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কারণ আধুনিকতার ক্ষেত্রে এখন মানুষ শহরে বসিত স্থাপন করতে বেশি পছন্দ করে শহরের জীবনযাত্রা মানুষকে অনেক প্রবাহিত করে